নিউজ মিডিয়া বা সংবাদ মাধ্যমে বলতে বোঝায় যে আমাদের এখানে বিভিন্ন ধরনের যে সংবাদপত্র বা যেসব কাগজে লেখা বের হয় আনন্দবাজার আছে বর্তমান আছে আজকাল আছে গণশক্তি আছে এইসব কলম পত্রিকা আছে পত্রিকার মাধ্যমে প্রত্যেকদিন যে সকল ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো দেখানো যেখানে হয় এছাড়া আছে বিভিন্ন টি ভি চ্যানেল যেমন ধরুন চব্বিশ ঘন্টা এ বি পি আনন্দ জি বাংলা এ স্টার বাংলা এগুলো এছাড়াও আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইউটিউব এইগুলো বিভিন্ন প্রত্যেকদিন যেসব ঘটনা ঘটছে কোথাও চুুরি কোথায় ছিনতাই কোথাও ডাকাতি কোথাও বিভিন্ন নেতাদের কর্মকাণ্ড কোথাও সরকারি প্রকল্পের টাকা আত্মস্বাৎ হয়ে গিয়েছে এই সব সকল নিয়ে মোটামুটি ও দেখায় আমি খবর দেখি না টুকটাক খবর আর দেখি আমি এমনি হচ্ছে বাদ বাকি মোটামুটি আমি বিভিন্ন অনুষ্ঠান দেখি সিনেমা ফি বাংলা সিনেমা দেখি বাংলা বিভিন্ন প্রোগ্রাম দেখি জলসা ষ্টার অনুষ্ঠান দেখি কিন্তু খবরাখবর তেমন আমাকে দেখি না